সময়ের সাথে সাথে অবশ্যই খেলাধুলো অনেক পরিবর্তন হয়েছে যেমন আগে আমরা সকলেই মাঠে খেলতাম সকালবেলা খেলতাম বিকেলে খেলতাম কিন্তু এখন বিশেষ করে সেই খেলাধুলোর চাহিদাসম্পন্ন শিশুদের আর মাঠে পাওয়া যায় না সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত তাই খুদে খেলোয়াড়দের এখন নির্ণয় করতে খুবই অসুবিধা হয় সিলেক্টরদের এখন বিশেষ করে অ্যাকাডেমিতে পরিবর্তন হয়ে গেছে এখন সবাই প্রশিক্ষণ নেয় শিক্ষকের কাছে কীভাবে সেই খেলতে পারবে ব্যাটটা কীভাবে ধরতে হবে বলটা কীভাবে করতে হবে অবশ্যই সব কিছু খেলার সব কিছু খেলাতেই প্রশিক্ষণ থাকার কথা কিন্তু আগে আমরা যেমন শিখতাম সেটা কিন্তু প্রকৃত অর্থেই আমরা শিখতে পারতাম কিন্তু এখনকার শিশুরা সে নিজের প্রচেষ্টায় খুব কম শিখতে পায় এবং তার জন্য তাকে জোর করে তার অভিভাবক অভিভাবিকারা মাঠে পাঠায় এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু সে খেলাটি শিখতে পারে